হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ এটা হালদার নার্সারি তা আপনি কী গাছ নিয়েছিলেন আমার তো মনে হয় আপনি বোধহায় কিছু দিন আগে চন্দ্রমল্লিকা নিয়ে গেছিলেন মাটির কথা বলাই ছিলো চন্দ্রমল্লিকার জন্য আমি আপনাকে বলেছিলাম একটু বোন ডাস্ট দিতে গোবর দিতে আর ভার্মি কম্পোস্ট আর ওর সঙ্গে একটু চুন দিতে যদি ওইভাবে গাছ বসান আপনার কিন্তু গাছ শুকানোর কথা না দেখবেন একটু যাতে না জল বেশি পড়ে আর একেবারে কম না পড়ে শুকিয়ে না যায় এইভাবে গাছটা বসাতে বলেছিলাম এভাবে করলে আশা করি গাছ আপনার মরবে না আর সপ্তাহে এক দিন করে আপনি কীটনাশক দেওয়ার ব্যবস্থা করবেন পারলে ফাঙ্গাসাইডটা অন্তত পনেরো দিনে একবার দেবেন কারণ ফাঙ্গাসাইড এই সমায় তো ড্যাম্প ওয়েদার যাচ্ছে যাতে ফাঙ্গাস লেগে গাছটা না নষ্ট হয় আর গাছটা যদি একটু বড়ো হয় তখন কিন্তু আপনি মাথাটা ডগাটা কেটে দেবেন কেটে দিলে গাছটা দেখবেন দু তিনটে ফেকুর বেরোচ্ছে নেক্সট টাইমে আবার কী করবেন আবার কেটে দেবেন মাথা যদি কুঁকড়ে যায় তালে মাকড়ের ওষুদ দিতে হবে শাখা বা ভোবেরন আচ্ছা এছাড়া আর কী কী গাছ নিয়েছেন ও ওটা তো মোটামুটি ডালিয়া তো বলেছিলাম যে গোবর মাটি দিতে ওতে চুন খুব একটা লাগেও না হাড় গুঁড়ো গোবর আর মাটি দিয়ে মোটামুটি একই টাইপের মাটি কোরলে প্রায় হয় আর জলটা একটু কম দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এবার তালে আমি রাখছি আমি একটু ব্যস্ত আছি না ধন্যবাদ দেওয়ার কিছু নেই